দুটি ভিন্ন ফোনের মধ্যে স্মার্টফোনের মধ্যে যেমন আছে গ্যালাক্সি এ থার্টি আইফোন দুটোরই যেমন ডিভাইস আলাদা ফিচার্স আলাদা সবকিছুই দুটো ফোনেরই আলাদা তো আমার মনে হয় আমাদের স্মার্টফোনটাই আমাদের কম্ফর্টেবল কারণ স্মার্টফোনের মধ্যে আমরা যে কোনও অ্যাপকে ডাউনলোড করতে পারি যেমন খুশি গেম খেলতে পারি আমরা কিন্তু আইফোনের মধ্যে আমরা সেটা পারি না আইফোনেতে আমাদেরকে কোনও অ্যাপস ইউজ করতে গেলে আমাদেরকে কিনতে হয় কিনে ইউজ করতে হয় কিন্তু আমাদের সবার ক্ষেত্রে সেই সামর্থ্যটা হয় না যে আমরা অ্যাপস কিনে ইউজ করবো তো সেই ক্ষেত্রে আমার মনে হয় স্মার্টফোনটাই আমাদের সবার জন্য ঠিকঠাক যেখানে আমরা নিজেদের মতো করে অ্যাপস ডাউনলোড করে সেগুলোকে ব্যবহার করতে পারবো এবং আমার সেই সেই জন্য মনে হয় আইফোনের থেকে এমনি নর্মাল স্মার্টফোনগুলোই আমাদের জন্য ঠিকঠাক